আমি খেলাধুলোর খবরগুলো সাধারণত খবরের কাগজ বা আমার বন্ধুবান্ধব টি ভি থেকে পাই আমার খেলাধুলোর মধ্যে ভালো লাগে ক্রিকেট মেয়েদের ক্রিকেট ছেলেদের ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলা সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এই সমস্ত খেলা আমার দেখতে খুব ভালো লাগে ও খুব মজা হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকে ক্রিকেট খেলায় দুই দলের ভিতরে ফুটবল খেলায়ও একই দুই দলের ভিতরে এই জন্য আমার খুব ভালো লাগে এই খেলাগুলো আর আমি খেলাধুলোর খবর বিশেষ বিশেষভাবে আমার বন্ধুদের কাছ থেকে পেয়ে থাকি কারণ তারা সবসময় সব জায়গায় ঘুরতে যায় ও তাদের বাড়িতেও অনেকে আছে তারা তাদের কাছ থেকে খবর পেয়ে থাকে আমি তাদের কাছ থেকে খবর নিই বা আমার বাড়ির পাশের কারও কাছ থেকে খবর নিই ও খবরের কাগজ থেকে দেখি আমার বিশেষত ক্রিকেটটাই ভালো লাগে ক্রিকেট খেলায় একটা আলাদা মজা আছে এই জন্য আমার ক্রিকেট খেলাটা খুব ভালো লাগে